দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা হলো আট লাখ কুড়ি হাজার পাঁচশো ন লাখ তিরিশ হাজার চল্লিশ সাত লাখ সত্তর হাজার দশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ তিন লাখ দশ হাজার আশি